দেখুন আমার জীবনের সবথেকে দামি জিনিস আমি যদি বলতে গেলে চলি মা বাবা সেটা প্রত্যেকের জীবনেও থাকে এছাড়া আমার একজন ভালোবাসার মানুষও আছে যে আমার জীবনে অনেক বেশি দামি